হ্যালো কৃশানু তুমি যে জলটা আমাদের বাড়িতে দিয়ে যাও আমাদের বাড়িতে তো এখন ঘরদোর একটু ভাঙাভাঙি হচ্ছে একটু খুব সমস্যার মধ্যে আছি বাড়িতে জলটা ওই ট্যাঙ্কে দেওয়া একটু অসুবিধে আছে তুমি আমার পাশে যে ট্যাঙ্ক আছে সেই যে কালো জলটা দিয়ে যাও ওটা না ভালো নীল জলটা দিয়ে যাবে যেন ব্যবহার করা যায় পাশে যে ট্যাংঙ্ক আছে তুমি সেই ট্যাঙ্কে জলটা দিয়ে যাবে নাহলে জলের আমার খুব অসুবিধে হবে বাড়িতে কাজ হচ্ছে তো আর জল না হলে বাড়ির লোকেরাও খাব কী আর আমাদের যারা কাজ করছে তারাও বা কী খাবে কিন্তু জলটা আটকে দিও না বাড়িতে কাজ হচ্ছে বলে তুমি পাশের ট্যাঙ্কে ভালো জলটা তুমি দিয়ে যাও জলটা দিলে তবে আমার কাজের খুব সুবিধে হয়